হ্যাঁ আমি একবার কেদারনাথ যাত্রার সময় কতোকগুলি আমার দুজন বন্ধুর সঙ্গে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম সেখানে আমার রাস্তায় কয়েকজন রাইডারের সাথে দেখা হয় এবং তাদের সঙ্গে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম কেদারনাথের যাত্রায় ওই বরফের রাস্তার পথে যেতে যেতে আমার অনেক কিছু দেখা দেখার মতো সুযোগ হয়েচে যেগুলো আমি কখনোই আগে দেখিনি যেমন পাহাড়ি রাস্তা তারপর নানা নানা ধরনের কৃষিকাজ করা হচ্ছে রা পাহাড়ি রাস্তার সাই ধারে এবং সেই সব সেই সব অভিজ্ঞতাগুলো আমার হয়েছে এবং রাইডারদের সঙ্গে বাইক রাইডিংয়ে গিয়ে আমার খুবই একটি যেটি লাভ হয়েছে সেইটি হলো তাদের মতো করে আমি বাইক চালানোর অনুভূতি আমি অনুভূতি পাচ্ছিলাম এবং সেই অনুভূতিগুলি পাওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি যে বাইককেও বাইক চালানোকেও এইভাবে উপভোগ করা যায় সেটা আমি আগে জানতাম না তারা ঠিক প্রফেশানাল রাইডারের মতো বাইক চালাচ্ছিলাম তাদের দেখা দেখে দেখে এবং তারা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে কীভাবে রাইডিংয়ে বেরিয়ে কীভাবে গাড়ি চালাতে হয় যে তারপর আমি ওইভাবে চালিয়ে আমার আমি এবং আমার দুজন বন্ধু এবং বাকি রাইডার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম একটি ট্রিপে